আমি মেদিনীপুরের একটি কাপড়ের দোকান থেকে একটি কুর্তি কিনেছিলাম কুর্তিটি ব্যবহার করে দেখলাম কুর্তিটি খুব নরম এবং রঙটিও অনেকদিন যাবৎ আছে রঙটি উঠেনি তাই আমার মনে হয় ওই দোকানের জিনিস খুবই ভালো